ভারতীয় শিক্ষাব্যবস্থা খুবই এগিয়ে এবং এ খুবই উন্নত কিন্তু এখানে চ্যালেঞ্জ প্রধান হচ্ছে যে এখানে খুবই উন্নত মানের এডুকেশন নিয়ে এখানকার ছাত্র দ্বারা যুবক চাকরির জন্য নিজেকে প্রস্তুত করা এবং নিজেকে প্রতিষ্ঠিত করে বড়ো বড়ো জায়গায় চাকরিতে যাওয়া এবং একমাত্র ভারতেই নয় বাইরে বাইরে বিদেশেও এখানের ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষেত্রে আগ্রহী হয়ে বাইরে বাইরে বিদেশে যেতে পারে